পশ্চিমবঙ্গের কিছু আকর্ষণীয় ধর্মীয় বা আধ্যাত্মিক স্থান হল দক্ষিণেশ্বর বেলুড় মঠ কালীঘাট তারাপীঠ বক্রেশ্বর বিভিন্ন পর্যটকরা এই স্থানগুলির ওপর আকৃষ্ট হয় এইসব ধর্মীয় আকর্ষণীয় স্থানগুলিতে পর্যটকদের আধিক্যের জন্য স্থানীয় শিল্প তথা সংস্কৃতির বিকাশ ঘটে পশ্চিমবঙ্গের কিছু দর্শনীয় পর্যটন আকর্ষণ স্থান হল ভিক্টোরিয়া মেমোরিয়াল দার্জিলিং শিলিগুড়ি সুন্দরবন দীঘা এই স্থানগুলি পর্যটকদের দর্শনীয় আকর্ষণীয় স্থান